আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি আমি বিভিন্ন ধরনের গল্প পড়ে নিজেকে আরও গল্পের উপর উপর অভিজ্ঞতা বানিয়েছি ইচ্ছে ছিল কারও জন্য গল্প বা কবিতা লেখার আমি আমার একটি বন্ধুর জন্য জন্মদিনের উপহার হিসেবে একটি গল্প লিখব ঠিক করলাম একটি গল্প লেখা শুরু করি কারণ আমার গল্প লিখতে এক মাস সময়ে লাগবে তাই আমার বন্ধুর জন্মদিনের এক মাস আগে গল্প লেখা শুরু করলাম গল্পের নাম ছিল দুই বন্ধু আমার বন্ধুকে আমি খুব ভালোবাসি তাই বন্ধুকে নিয়ে গল্প লিখলাম সেই গল্পে আমি আমার বন্ধুর ছোটবেলার নানান কীর্তি নানান ভালোবাসা এবং রঙ্গ তামাশা লিখি সেখানে হাসিরও অনেক জিনিস ছিল শেষে আমি আর আমার বন্ধুর ভালোবাসার কথা লিখি এবং আমরা কোনোদিনও আলাদা হব না সেই কথাও লিখি আমি গল্পের আকারে লিখেছিলাম যাতে মনে হোয় এটা একটা সত্যিকারের গল্প আমি যখন তাকে এই গল্পটা উপহার হিসেবে দিয়েছিলাম সে খুবই খুশি হয়েছিল আমাকে খুব ভালোবাসে তাই আমার গল্প তার মন ছুঁয়ে গিয়েছিল বলেছিল তার জীবনের এটা সেরা উপহার আমার শুনে খুবই ভালো লেগেছিল এবং তাই আমি তারপর থেকে গল্প লেখা শুরু করি